স্যার আপনার কাছে প্রোমো কোড ব্যবহার করে কোনো কি ছাড় পাওয়া যাবে আমি তো মাঝে মধ্যে আপনার কাছে প্রোমো কোড পরিষেবা নিয়ে থাকি তো এবারও যদি প্রোমো কোড পরিষেবাটি দেন আমি তাহলে পরিবারের সাথে কোথাও গিয়ে বেড়িয়ে আসতে পারবো